কৃষিতে এখন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন হয়েছে এবং সেগুলি কাজে লাগানো হচ্ছে যেমন আগে একটা ধান জমিতে একবার ধান চাষ করার পর সেই জমিটা চাষিরা ফেলে রাখতো কিন্তু এখন কী হচ্ছে বিভিন্ন রকম উচ্চ ফলনশীল শংকর প্রজাতির বীজ দিয়ে বছরে একটা জমিতে দু বার করে মানুষ ধান চাষ করতে পারছে এছাড়াও যেমন মনে করুন এক দু বার ধান চাষ করার পর সেই ফাঁকা জমিতে আবার করে সবজি লাগানো হচ্ছে আবার বড়ো বড়ো গাছ ছিলো যেগুলি বীজ থেকে চারা গাছ তৈরী করে সেই গাছ বড়ো হয়ে তারপর ফল হতো এখন হচ্ছে কী কোনো ফলন্ত গাছের ডালে আবার আরাকটা গাছের ডাল মিশিয়ে কলম বেঁদে সেই গাছটাকে লাগানোর সঙ্গে সঙ্গেই বছর খানেকের মধ্যেই ফল হচ্ছে যাতে অতি দ্রুত মানুষ ফল খেতে পারে এছাড়াও আবার মাটি ছাড়াও চাষ করা হচ্ছে যেমন বিভিন্ন বহুতলগুলিতে টবে ফলের গাছ লাগানো হচ্ছে টবে সবজি গাছ লাগানো হচ্ছে এমন কি মাটি ছাড়াও সবজি চাষ করা হচ্ছে জলের মধ্যে সবজি বৃদ্ধি পাচ্ছে তার প্রয়োজনীয় সার বীজ উপর থেকেই দিয়ে দেয়া হচ্ছে এগুলোর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিও বের হয়েছে এবং মানুষ এগুলো জানতে পারছে ফেসবুক থেকে ইউটিউব থেকে গুগুল অ্যাপ থেকে এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় কৃষি কর্ণার থেকে সেখান থেকে এই সব বিষয়ে জানা যাচ্ছে